হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন দেখুন সময় বলতে আপনি তো আমাকে আগে বলবেন যে কতটা টাইম লাগবে আর আর আপনি কোথা থেকে বলছেন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা বলুন না হুট করে মানে কুড়ি বাইশ দিনের মধ্যে কিছু কী আছে আচ্ছা দেখুন আমার কাছে তো সেরকম এখন শ্রমিক নেই আর তাছাড়া যেকটা শ্রমিক আছে বৃষ্টির মধ্যে তাদের আসা যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে আর আপনি যা বলছেন আপনি যে বলছেন কুড়ি বাইশ দিন এত তাড়াতাড়ি কি সম্ভব আপনি বলুন দেখুন টাক দেখুন টাকার জন্য হচ্ছে না আপনি বলছেন যে কুড়ি বাইশ দিনের মধ্যে আচ্ছা বলুন তো কতগুলো জামাকাপড় আছে তাহলে আপনি ভাবুন কুড়ি বাইশে কী করে সম্ভব তাই না না না সেটার জন্য হচ্ছে না আমি বুঝতে পারছি কিন্তু আপনি একবার ভাবুন অতগুলো জামাকাপড় তার উপর আবার আপনি বলছেন কুড়ি বাইশ দিনের মধ্যে দিয়ে দিতে এদিকে আবার পুজো আছে না না এদিকে আবার পুজো আছে তো আর আমার আরও অনেক মানে ডেলিভারি দেওয়ার আছে অনেকজন দিয়েছে তো সেগুলো তো আমাকে কাজগুলো করতে হচ্ছে এটা আমি বুঝতে পারছি যে করে দিলে ভালো হতো কিন্তু আমারও তো টাইমটা থাকতে হবে বলুন আমি বুঝতে পারছি আপনি এখান থেকেই করান কিন্তু আমার টাইমটা থাকতে হবে আর আপনি যা বলছেন বিয়ের ব্যাপারটা তার মানে নিশ্চয়ই কিছু ভারী কাজের আছে তাহলে আর আচ্ছা আমার তাহলে ভাবুন কুড়ি দিন কুড়ি বাইশ দিনের মধ্যে আপনি তো একটা আমাকে আপনি ভাবছেন যে একটা কাপড় একদিনেই করাতে তাহলে কি সম্ভব আর এমনি দেখুন তাহলে তো আমাকে আবার শ্রমিক ঢোকাতে হবে আর এখন কীরকম আমার নিজের শ্রমিকগুলোই আসছে না বৃষ্টির জন্য হ্যাঁ তৈরি তো করাই কিন্তু দেখো এই এত তাড়াতাড়ি আপনি একেই কুড়ি বাইশটা বলছেন আবার যদি আরও বাড়ান আমাকে এমনিতেও অগ্রিম টাকা দিতে হবে কারণ কারণ আমার শ্রমিক ঢোকাতে হবে আবার নতুন করে দেখুন করে দেবেন বললে তো হচ্ছে না আমার একটু সময় তো হচ্ছে না আমি আপনাকে জানাবো আর জানাবো বলতে আপনি একবার সন্ধ্যে সাতটার সময় যদি আমার সঙ্গে দেখা করতেন আচ্ছা বলুন তো কতোগুলো আছে মোট ছেলেদের তো মানে খুব একটা করা হয় না কিন্তু করি হ্যাঁ সেটা বুঝতে পারছি কিন্তু পাঞ্জাবি দেখুন পাঞ্জাবিটা যতোটা মানে একটু টাইম লাগে তো করতে আবার পাজামা আছে সেগুলো তো একটু টাইম লাগবে হ্যাঁ আপনি আসুন তার জন্য বলছি না কিন্তু একটু ভাবুন এত তাড়াতাড়ি কি সম্ভব আবার আপনি বলছেন আপনি কাপড় জামাগুলো তাহলে নিয়ে আসুন আমি দেখবো তাহলে সন্ধ্যা সাতটার মধ্যে আপনি দেখা করুন আর আপনি যে বলছেন জরির কাজ তার জন্য আমাকে আলাদা দেখুন আরও শ্রমিক ঢোকাতে হবে তো ওর জন্য আমার অ্যডভান্স একটু বেশিই টাকা লাগবে কারন নতুন শ্রমিক ঢোকাতে হবে তো তাই দেখুন আপনার তো অনেক জিনিস তা অনেক টাকাই পরে যাবে আর আমাকে অগ্রিম মিনিমাম আপনাকে পাঁচ ছ হাজার টাকার মতো দিতে হবে আবার এত তাড়াতাড়ি আমাদের শ্রমিকও জোগাড় করতে হবে একটা চাপের না কাজটা বলুন হ্যাঁ আপনি সাতটার সময় দেখা করুন হ্যাঁ হ্যাঁ আপনি দেখা করুন আচ্ছা হ্যালো রাখছি হ্যাঁ রাখছি